হ্যালো হ্যাঁ আপনি কে বলছেন হ্যাঁ বলুন হ্যাঁ রোহিণী এসে বাড়িতে বলছিল মা স্কুল থেকে পিকনিক করতে নিয়ে যাচ্ছে তো যাবে তো সব বাচ্চাদের অভিভাবকরাই যাচ্ছে ব্যাপারটা হচ্ছে ও কত করে ফিস টিস এসব কিছু বলেনি যদি সবাই বাচ্চা সব বাচ্চাদের অভিভাবকরাই যায় তাহলে আমরা তিন জনেই যাবো কারণ অনেকদিন তো পিকনিক টিকনিক কিছু করা হয়নি তো কত করে তাহলে আপনারা পিকনিকের জন্য ফিস নিচ্ছেন আচ্ছা মানে মোট আমাদের তিনজনের দেড় হাজার টাকা লাগবে হুম আর কোথায় নিয়ে যাচ্ছেন পিকনিক করতে হ্যাঁ নাম শুনেছি আচ্ছা আচ্ছা ওখানে এমনি পিকনিক স্পট কি এমনি ভালো পিকনিক করার এমনি খোলা মেলা বাচ্চারা যাতে একটু আনন্দ করতে পারে একটু খেলাধুলা

আচ্ছা আচ্ছা তাহলে তো বাচ্চারা ভালোই মজা করবে রান্নাটা কখন ওই কবে ঠিক করেছেন আর কখন যাচ্ছেন তাহলে আচ্ছা আর কখন ফিরবে হ্যাঁ কলেজ মোড় চিনি আর খাওয়া দাওয়ার এরকম কি অ্যারেঞ্জমেন্ট করেছেন আয়োজন কিরকম করেছেন আচ্ছা আর দুপুরের মেনু তো আছেই আর সন্ধের দিকে বাচ্চাদের জন্য এমনি কিছু স্ন্যাক্সের কিছু ব্যবস্থা করেছেন নাকি আচ্ছা আচ্ছা সব বাচ্চাদের অভিভাবকরাই কালকে তাহলে টাকা দিতে আসবে নাকি আচ্ছা তাহলে আমি কালকে যাবো তাহলে ফিসটাও দিয়ে দেব আর সামনা সামনি তাহলে কথা বলব আর যাচ্ছেন কিসে বাসে নাকি কারণ সব বাচ্চাদের তো একটু কারণ অনেক বাচ্চাদের তো ধরুন বমি টমি এসব শরীর টরির খারাপ হয়ে থাকে আচ্ছা আচ্ছা তাহলে আমি কালকে যাবো গিয়ে তাহলে তিনজনের তাহলে আমরা ফিসটা দিয়ে দেব আর এ বাকি যেমন সব বাচ্চাদের তো মানে বমি টমি করলে তাদের কষ্টটা কম হবে হ্যাঁ রোহিণীর তো একটু ও একটু মানে ওর আবার বাসে উঠলে একটু শরীর টরির খারাপ করে আচ্ছা আচ্ছা ধন্যবাদ স্যার তাহলে ঠিক আছে কালকে তাহলে দেখা হচ্ছে সামনাসামনি কথা বলব আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে হুম নমস্কার হুম রাখছি